ক্রীড়া প্রশিক্ষকরা প্রায়ই বলেন যে মানসিক প্রস্তুতি খেলার নব্বই পার্সেন্ট আং অভিজাত প্রতিযোগিতা এবং সাধারণভাবে প্রতিযোগিতার সাথে আসা মানসিক চাপের সাথে মোকাবিলা করার ক্ষমতা বিকাশ করা সেক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্ট অ্যান্ড্রিউজ ইউনিভার্সিটির কোচ প্রশিক্ষক এবং প্রশিক্ষক ও ও ওয়েনবার্ন বলেছেন মানসিকভাবে আপনি কীভাবে বেশিরভাগ পোতিযোগীদের পরাজিত করতে পারেন ওয়েনবার্গ লুক্সেমবার্গ নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি হর্স শো অ্যাসোসিয়েশন এইচসিএ প্রতিযোগিতায় রাইডাররা প্রতিযোগিতার কয়েক ঘন্টা আগে এমনভাবে একটি আঁকেন ওয়ার্ম আপ বা ভয় চেনার সময় নেই আমাদের জন্য ক্যাচ অ্যান্ড রাইডিংয়ে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন বা নিয়ন্ত্রণ করা আবশ্যক তাই আপনি যখন রাইড করছেন তখন আপনি সঠিকভাবে পরামর্শ করার উপর ফোকাস করতে পারেন